আমি মনে করি রাসায়নিক কীটনাশক মাটি ধ্বংস করে কারণ রাসায়নিক সার দেওয়ার ফলে বিভিন্ন শাকসবজি বিষাক্ত হয়ে যাচ্ছে ফসল যাতে খুব তাড়াতাড়ি উৎপাদন করা যায় তারজন্য এই সার ব্যবহার করা হয়ে থাকে কিন্তু চাষিরা এই সার ব্যবহার করে যেমন ফসলকে বিষাক্ত করে তুলছে তেমনি মাটির উর্ভরতা শক্তিকে অনেক কমিয়ে দিচ্ছে যার ফলে সেখানে যখন অন্য ফসল লাগানো হচ্ছে সেটা ততটা পুষ্টিকর হচ্ছে না এবং যখন এই ফসল জনসাধারণরা খাচ্ছে তখন তার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে এইজন্য চাষিদের মাটির শুধু গোবর সার এবং সবজির খোসা সর্ষের খোসা ইত্যাদি দিতে হবে এবং পোকামাকড় যাতে না হয় গাছে তা ফসলে তারজন্য গোবর সারের ওপর চুন ছড়াতে হবে তাহলে মাটি এবং ফসল আর কোনো ক্ষতি হবে না